বাইক একটা ফ্যাশন বাইক চালাবার সময় নিজের মাইন্ডটাকে একদম রিল্যাক্স রাখতে হবে বাইক যখন চালিয়ে যাবো তখন নজর সামনে রাখার দরকার যে কোনো মুহুর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে বাইক চালাবার সময় নিজের চোখটা সামনের রাস্তায় কেন্দ্র করে চালাতে হবে বাইক থাকলে মানুষের সুবিধা একটাই যেখানে সেখানে যাওয়ার জন্য কোনো সুবিধা অসুবিধা ডাক্তার বাড়িতে বাজার করতে ঘুরতে খুব সুবিধা হয় সব সময় গ্রাম অঞ্চলেতে আমার গাড়ি ঘোড়া পাওয়া যায় না বাইকটা থাকলে কি যখন মন করলো তখন বাইকটি নিয়ে চলে যাওয়া যায় কোনো অসুবিধা কার সাথে দেখা করতে হবে কাউকে ড্রপ করতে বাইকটা খুব পার্সোনাল জিনিস হয়ে যায় যেমন আমরা মোবাইল ব্যবহার করি মোবাইল না নিয়ে আমরা কোথাও বার হতে পারি না ঠিক তেমন বাইকটাও বাইকটা না নিয়ে আমরা কোথাও যেতে পারি না বাইক নিয়ে একটু বন্ধু বন্ধুদের একটু আড্ডা মারা বাইকটা নিয়ে একটু রেসিং করতে যাওয়া একটু বন্ধুদের সাথে একটু কম্পিটিশন করা বাইকটা আমাদের কাছে খুব প্রিয় হয়ে যায় সব সময় যেমন কোনো জায়গায় মেলা হচ্ছে সেখানে যাওয়ার জন্য কোথাও বন্ধুদের বাড়িতে যাওয়ার জন্য বাইক চালাতে কোনো শক্তি শক্তি লাগে না আরাম সে রিলাক্সসে বসে গেলাম কিক মারলাম সেলফ স্টার্ট দিলাম চলে গেলাম